আমার কিছু জানা জায়গার নাম ত্রিবেণী বাঁশবেরিয়া হুগলি ব্যান্ডেল চুচুড়া চন্দননগর মানকুণ্ডু শিয়ালদা কুন্তিঘাট গোয়া দীঘা পুরী বিহার পাটনা হাওড়া কোননগর হিন্দমটর বৈদ্যবাটী শ্রীরামপুর বালি লিলুয়া